আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি আমাদের মাতৃভাষা হলো বাংলা আমাদের বাংলা ভাষা দু রকমের এক হলো চলিত ভাষা আর এক সাধু ভাষা সাধু ভাষায় আগে মানুষ সাধু ভাষাতে কথা বলত এখন মানুষ চলিত চলিত ভাষায় কথা বলে চলিত ভাষার মধ্যে এমন কিছু শব্দ আছে যা যেগুলো ইংরাজিতে যেমন গ্লাস চেয়ার এ সব কিছু এমন আরও অনেক কিছু আছে যেগুলো ইংরাজি শব্দ কিন্তু আমরা বাংলা ভাষা বলে থাকি আরও অনেক এমন কিছু আছে ইংরেজি শব্দ আছে যেগুলো আমরা বাংলা তার বাংলা মানে বাংলায় বলি কিন্তু আমরা আমরা তার বাংলা মানে জানি না এই কারণে বাংলা ভাষা অনেক চ্যালেঞ্জের মুখে সম্মুখীন সম্মুখীন হতে হচ্ছে তাছাড়া আজকে এখনকার বাজারে এখনকার যুগে ছেলেমেয়েরা বাংলা ভাষায় পড়াশুনো খুব কমই করে এখন স্কুল কলেজ বেশি অংশ হিন্দি এবং ইংলিশে পড়াশুনো হয় সেই কারণে ইংরাজি আর সেই কারণে বাংলা ভাষা অনেক চ্যালেঞ্জের মুখে পরিবর্তন হয় বা হচ্ছে